হ্যাঁ আমাদের স্কুলেও ইতিহাস পড়ানো হয় অন্যান্য স্কুলের তুলনায় আমাদের স্কুলেও খুবই ভালো ইতিহাস পড়ানো হয় অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকারা যেমন বইয়ের ভাষাটা তুলে ধরেন কিন্তু আমাদের স্কুলে বইয়ের ভাষা তুলে ধরার সাথে সাথে ঐতিহাসিক স্থানে নিয়ে যাওয়া হয় এবং ঐতিহাসিক স্থানে নিয়ে যেয়ে আমাদের শিক্ষক এবং শিক্ষিকা আমাদেরকে ইতিহাসের কথা বলেন এবং সেখান থেকে আমাদেরকে বোঝান যে ইতিহাস পড়ার ফলে আমরা ভবিষ্যতে কী কী করতে পারি এবং ভবিষ্যতে জীবনে আমাদের ইতিহাস থেকে কী শেখা উচিত ইত্যাদি বছরের একটা সময় আমাদের স্কুলে ঐতিহাসিক যুক্ত একটা নাটক করানো হয় যেখানে আমাদের স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা নাটকের দ্বারা আমাদেরকে বোঝানো হয় যে ইতিহাস সম্পর্কে এবং ইতিহাস কী ইত্যাদি তার ফলে আমাদের ইতিহাস বুঝতে কোনও অসুবিধা হয় না এবং ইতিহাস থেকে আমাদের ভবিষ্যতের জন্য অনেক কিছু আমরা জ্ঞান অর্জন করতে পারি এবং ইতিহাসটা আমাদেরকে খুবই ভালো লাগে সেই সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা মশাই তেনারা আমাদেরকে পড়িয়েছেন তার জন্য এবং আমাদের ইতিহাস পড়তে কোনও অসুবিধা হয় না